আমাদের গ্রামের মধ্যে ধর্মীয় উৎসবে আমরা তিনটি উৎসবকে খুব ভালোভাবে পালন করে থাকি সেইটি হল দেওয়ালি দুর্গা পূজা এবং হোলি দেওয়ালির সময় আমরা সকলে মিলে বুড়ির ঘর করি সেইটিকে পোড়াই অনেক গাছপালা দিয়ে সে বুড়ির ঘরটিকে বানানো হয় তারপর সেটিকে আগুন জ্বেলে দেওয়া হয় তার ভেতরে অনেক লোলি ফোটকা বম্ব জ্বেলে দিই যেগুলি ফট ফট করে আওয়াজ হয় এবং ওপরদিকে আগুন উঠতে থাকে দুর্গাপূজার সময় আমাদের বাড়িতে প্রত্যেকেরই নতুন পোশাক হয় প্রত্যেক ছেলে মেয়েদের পাঁচটি দিন মা দুর্গাকে নিয়ে আমরা মন্ডপে মন্ডপে গিয়ে ঠাকুর দেখি ঠাকুরকে নিয়ে আমরা মেতে উঠি দুর্গা পূজা হল আমাদের বাঙালিদের একটি বড়ো উৎসব তাই দুর্গা পুজো যখন দশমীর দিন চলে আসে তখন আপনা আপনি চোখের জল চলে আসে আর একটি হল হোলি হোলির সময় আমরা ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আমরা একটি উৎসব করে থাকি সব বাচ্চাদেরকে হলুদ শাড়ি পরিয়ে পরিয়ে অনেক রবীন্দ্রসঙ্গীতের মধ্যে তাদের নৃত্য অনুষ্ঠান দিয়ে লালে লালে আবির মাখিয়ে এই অনুষ্ঠানটি আমরা পালন করে থাকি